মাতৃভাষার চেয়ে অন্য ভাষায় বই পড়েছি কিন্তু মাতৃভাষায় বই পড়লে আমরা সেই বইয়ের ভাষা শৈলী সম্পর্কে যে ধারণা লাভ করতে পারি অন্য ভাষায় সেই বই পড়লে ভাষা শৈলী সম্পর্কে ততটা গভীর ধারনা লাভ আমরা করে উঠতে পারি না এবং মাতৃভাষায় পড়ার মাধ্যমে আমাদের চিন্তা শক্তির যতটা আমরা বিকাশ ঘটাতে পারি অন্যান্য ভাষায় পড়লে সেই পরিমাণ চিন্তা শক্তির আমরা বিকাশ ঘটাতে পারি না অনুবাদ সম্পর্কে কিছু বলতে বললে বলতে হয় অনুবাদটা নির্ভর করে যিনি অনুবাদ করছেন তার ওপর তিনি কতটা দক্ষতার সাথে অনুবাদ করছেন তিনি যদি ভালোভাবে অনুবাদ করেন তাহলে নিশ্চয় ভালো কারণ আমাদের মাতৃভাষার বই অন্যান্য ভাষায় অনুবাদ হলে অন্যান্য ভাষাভাষীর মানুষরা আমাদের লেখা পড়তে পারবে সেটা অত্যন্ত আমাদের কাছে গর্বের বিষয় আর মাতৃভাষায় এমন কোনো বই যেটা বিশ্বের প্রতিটি মানুষের পড়া উচিৎ সেটা হচ্ছে আরণ্যক